হ্যাঁ আমি এখন হ্যাঁ আমি এখন মনে করি যে স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ তারা পড়াশোনাও করছে না অথবা খেলাধুলাও করছে না যেসব বাবা মা তাদেরকে ভাবছে যে ঘরের মধ্যে আমার ছেলেকে খুব ভালো মানুষ করবো সে জন্য তাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছে স্ক্রিন টাইমের স্ক্রিন টাইমের ফোন ধরিয়ে দিচ্ছে ফলে তারা ঘরেই সারা জীবন ওই ফোনের ফোনের মাধ্যমেই ওরা ওঠা বসা কোচ্ছে এবারে ওই ফোনের মাধ্যমে দেখা গেল যে ফোনের মানে স্ক্রিন স্ক্রিন স্ক্রিন টাচও আছে ওর মধ্যেই ই সরি অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য ওর নেশা মানে স্ক্রিন টাচ মোবাইলের মোবাইলের মধ্যে যে নেশাটা না ওই নেশাটা স্ক্রিন টাচের মো মানে কী বলবো নেশাটা খুব তাড়াতাড়ি ধরে নেয় ফলে বাচ্চাদের শরীরও শরীরও খারাপ হয়ে যাচ্ছে তাই খেলাধুলা করে না ওই জন্য তো বাবা মাদের বলছি বাচ্চাদের বাবা মাদের বলছি যে দেখো তোমরা তোমরা বাচ্চাদের হাতে ফোন দিও না ঠিক আছে খেলাধুলা করতে দাও একটু যাতে শরীর ফিটনেস থাকে এবং খেলাধুলা করলে কি হয় ব্রেনটা একটু ফ্রেস হয় যার কারণে পড়াশোনা ভালো বেশি মনে রাখতে পারে বাচ্চারা ঠিক আছে তো এখন বাচ্চার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিও না বা স্মার্টফোন দিও না কারণ দিলে ওরা অতিরিক্ত খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাওয়ার ফলে তো পড়াশোনাও ভালো হবে না নিজের শরীরও চর্চা হবে না ঠিক আছে তো ভালো ফোন দিও না হাতে